হ্যাঁ নতুনদের জন্য আমি কিছু বলতে পারি যেটা যেমন কোনো গাছ যখন নতুন লা বাগান করবার চিন্তা ভাবনা করে তখন তো গাছ তাকে প্রথমে কিনতেই হয় এবার এই কেনার সময় তা খেয়াল রাখতে হবে সেই গাছটা নিয়ে এসে যাতে রোদ্দুরে না রাখে প্রথম অবস্থায় তাকে ছায়াতে রেখে তাকে মানে একটু সুসুমান ওয়েদারের সঙ্গে সিজেন করে নিয়ে তারপরে তাকে রোদ্দুরে বার করতে হবে বা সকালের দিকটা সকালের রোদ্দুর অল্প খাইয়ে তাকে ভেতরে আবার তুলে রাখতে হবে আবার রোদ্দুর যখন চড়া হবে তাকে তুলে রেখে টেখে আবার বিকালের দিকে বার করা এইভাবে একটুখানি তাকে তার পিছনে একটুখানি খাটতে হবে আর জল জল টলগুলো একটুখানি দেখে শুনে দিতে হবে যাতে এমন জল বেশি দেবো না যাতে তার সেটা পচে যায় বা এমন জলবে কম দেবো না যেটা মাটিটা শুকিয়ে যায় পরিমাণ মতো জলটা দিতে হবে